হ্যালো কলকাতা টেলার্স থেকে বলছেন বলছি আমার জামা তৈরি করার আছে এখন সেই নতুন ডিজাইন উঠেছে না নায়রা ওইগুলোই তৈরি করা আছে আগেরবারের সুটটা খুব একটা ভালো হয়নি হাতটা একটু লম্বা হয়ে গেছিল এবার হাতটা একটু ছোট করলে ভালো হয়

হ্যাঁ গলার ডিজাইনটা একটু ভালো দেবেন আপনাদের যেমন ডিজাইন আপনাদের কাছে আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে ফটো পাঠান হ্যাঁ ঠিক আছে আপনি পাঠিয়ে দেবেন আমাকে আর বলছি পাজামার পাটা একটু হালকা করে কতটা কাপড় লাগে আর বলছি যে কত টাকা এখন জামা সেলাই করার তো আপনি বলুন একটা জামা সেলাই করতে কত টাকা এক একটার দাম বলে দিন আমার দুটো জামা আছে একটা প্যান্ট আছে বাবারে বিশাল দাম তো এর আগে তো কম নিয়েছিলেন তাও এতগুলো করছি কিছু তো কম করবেন আচ্ছা ঠিক আছে আপনার ঠিকানাটা একটু আমাকে বলে দিন হ্যাঁ দেখেছি বলুন ঠিক আমি এসে জিজ্ঞেস করে নেব